গেমিংয়ে ভার্চুয়াল রিয়্যালিটি ব্যবহার আমার কাছে খুবই আকর্ষণীয় লাগে কারণ গেমিংগুলো যেভাবে যে গ্রাফিক্সটা তৈরি করে গ্রাফিক্সটা খুব খুব ভালো হয় যেখানে যেটা অরিজিনালভাবে মনে হয় যে বাস্তবে খেলোয়াড়রা খেলছে যেটা দেখেও হট করে বোঝা যাবে না যে এটা কোনো গেম খেলছি আমি অথচ খেলার মাধ্যমে রি যে রিয়্যালিটিটা পাও অনুভব করা যায় যে এ গ্রাফিক্সটা এত সুন্দর থাকে যে যেটাকে বাস্তব রিয়্যালিটি রিয়্যালিটি মনে হয় এবং গেম এই খেলার ব্যাপারটা একদম অ অনেকে খুব ভালো খেলে ঠিকই কিন্তু একেবারে এই খেলার মধ্যে যদি ঢুকে যাওয়া যায় তাহলে সেটা ঠিকঠাক একবারে মনে হয় না তবে কিছুটা খেলা যেতেই পারে কিছুটা ভালো লাগে গ্রাফিক্সগুলো ভালো থাকে আর হচ্ছে অনুভব যেটা মনে হয় এটা খারাপ নয় একবারে আবার যদি একবার শুধুমাত্রই এই গেমের মধ্যে ঢুকে যাই ওটা নিয়েই পড়ে থাকি তাহলে সেটাও আবার ঠিকঠাক মনে হবে না সেটা চোখের পক্ষে অনেকটা ক্ষতিকারক হবে কারণ একটা যে লাইটের ব্যাপার থাকে সবসময় চোখে এসে পড়ে সেটাও দেখতে হবে আমাদের তবে বর্তমানে কিন্তু এটা গ্রাফিক্সগুলো খুব ভালো করে খেলাটা বেশ এনজয় করা যায়